আমি আঁকা শুরু করেছি যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে আমি আঁকা শুরু করেছি আর আমার আঁকার প্রতি আগ্রহ করে তুলেছিলো আমার মা বাবা দিদা ঠাম্মি আমার প্রিয় শিল্পী হচ্ছে আমার আঁকার যে টিচার ছিলেন ম্যাম তিনি খুব আঁকায় ভালো ছিলেন তো তার কাছ থেকেই আমি আঁকার আগ্রহটা পেয়েছি আর তার কাছ থেকেই আমার আঁকা শেখার ইচ্ছেটা পোকাশ হয়েছিলো